আমরা গ্রামবাসী গ্রামের লোক পঞ্চায়েতের খুব একটা খবর রাখি না যে আমরা তা যেটুকু জানি যে মোটামুটি পঞ্চায়েত থেকে ওই ঘর বাাড়িও দিচ্ছে আবার তার সাথে সাথে ওই স্কুলের ছেলেমেয়েদের বই খাতা বা সাইকেল গাড়ি বাড়ি দেয় দিচ্ছে তার পরে আবার লক্ষ্মী ভান্ডার এই রাস্তাঘাট দিদি এইগুলো করে দিয়েছে টাকার সাহায্য করে আর খো গরীবদের জানালে আবার কিছু টাকা পয়সাও সাহায্য করে এই সব তার পরে রাস্তাঘাট ওই সাইকেল সে সব তো দেয় দানা দেয় সার্ভিস যাদের চাষি সার্ভিস তার পরে দানা বা যার যেরকম ইয়ে করে চাইলে ওগুলো পঞ্চায়েতে জানালে পঞ্চায়েত থেকে ওগুলো সাহায্য করে